হ্যাঁ সুলেখা কী খবর হ্যাঁ যা পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ একদম তা তো হবেই বৃষ্টি যা হবে তাই গ্লাব গা গাছপালা যাবেই আর এই এই খেতে কত সব্জি লাগানো বৃষ্টির অভাবে হলুদ হয়ে যাচ্ছে আর গাছের ফলনই আসতেছে না হুম ওইটাই আমাদের তো ক্ষতি আর ক্ষতি হ্যাঁ কৃষকরা পরিশ্রমও করতে হয় বেশি আর ক্ষতিও তাদের হয় বেশি এটাই আহা রে সেই তো আর এই মানে ফলনের ওপরেই আমাদের সারা বছর নির্ভর করে কীভাবে চলবো তাই না আমাদের এই দু বিঘার মতো আসে ধান আর ফ আরেক বিঘাতে নানান রকম সব্জি টব্জি লাগানো

ইস হুম হুম হুম হুম তাই তো সেই তো সেই তো হুম সেই তো এটা তো মানে খুবই আমাদের ক্ষতি গো এটা এটাই আর এই গরম মানে প্রকৃতির যে কি অবস্থা সব পাল্টে যাচ্ছে এইটাই হ্যাঁ ওইটাই ভগবান মুক তুলে কবে দেখবে কবে প্রকৃতি বৃষ্টি দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা